যারা নতুন নতুন সাঁতার কাটা শিখছে তাদেরকে কী পরামর্শ দেবেন পরামর্শ দেব যে ছোটো ছোটো বাচ্চারা যারা নতুন নতুন সাঁতার কাটা শিখছে তাদেরকে তোমার বড়ো ব্যারেল দিয়ে দুই সাইডটি দুটো ব্যারেল দিয়ে কোমরে বেঁধে ওই ব্যারেলটা জলে জলে গিয়ে মানে পুকুরে বা খালে গিয়ে ওখানে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে এবার বাচ্চারা হাত পা নাড়াচাড়া করবে এবার পাশে তো একজনকে থাকতে হবে একজন বা দুজনকে থাকতে হবে যাতে ব্যারেলটা ফেটে ব্যারেলের ভিতরে জল ঢুকে গেলে বাচ্চাটা ডুবে যাবে ওই জন্য সঙ্গে তো একজন কি দুজন থাকতে হবে আর যারা কলকাতায় বা শহরে যারা থাকে তাদেরকে তো ছোটোবেলা থেকে সাঁতার কাটার একটা বহুত শখ ওই শখ উঠতে গেলে এই রকম পদ্ধতি নিতে হবে যে ব্যারেল বেঁধে ব্যারেলের দুই পাশে ব্যারেল বা বড়ো বড়ো গাড়ি ই চাকা টিউব ওই টিউবকে হাওয়া ভর্তি করে ওই ওটা ভরার পরে তারপরে ওইটার খোলে ওই বাচ্চাটাকে দিয়ে ওই ভিতরে বাচ্চাটাকে দিয়ে তোমার পাশে দু তিনজন থাকতে হবে যাতে টিউটা ছিদ্র হয়ে যায় না যেমনকি ছিদ্র হয়ে গেলে আবার বাচ্চাটা ডুবে যেতে পারে ওই জন্য যাতে ডুবে না যায় ওই জন্য থাকতে হবে